উত্তর চব্বিশ পরগনা জেলায় পালিত প্রধান সাংস্কৃতিক উৎসব এবং অনুষ্ঠানগুলি হলো বিভিন্ন ধর্মীয় আঞ্চলিক জাতীয় ও আন্তর্জাতিক উৎসব সেগুলোর মধ্যে হলো চড়ক মেলা বাণীপুর শিল্প কারুশিল্প মেলা কল্পতরু উৎসব বনবিবি পুজো ইত্যাদি আরও অনেক কিছু এগুলো বছরের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়ে থাকে এবং বিভিন্ন সময়ে উদ্যাপন করা হয়ে থাকে আমরা জানি বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই বারো মাসে বারো মাসে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের উৎসব আমরা উদ্যাপন করে থাকি যেগুলো আমাদেরকে খুব আনন্দ দেয় আমরা সেই সমস্ত অনুষ্ঠানে আনন্দ করি হ্যাঁ সেগুলো আমাদের খুব ভালো লাগে এই সমস্ত অনুষ্ঠানগুলি আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ